হ্যালো বলছি আমি পেশেন্ট বাড়ির লোক বলছি বলছি হসপিটাল অথরিটি হয়েছি তো আচ্ছা বলছি আমার বসে হসপিটালে ভর্তি আছে তা আমি ডিসচার্জ করাতে চাইছি তা বলছি কার সঙ্গে যোগাযোগ করলে হবে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে তো আচ্ছা বলছি আমার হচ্ছে প্রেশারে এক সপ্তাহ হয়ে গেল ভর্তি আছে তা ওখানে তো আছে ওখানে তো অপারেশান ছিলো তা অতি ভর্তি সব হয়ে গেছে মেডিসিনও দিয়েছে তা বলছি কত কি বিল হয়েছে যদি সেইভাবে যদি একটু বলেন না বলছি ওই ওষুধ বসুধ কিছুর যে কেনা হয়েছে না সেটার কথা বলছি বলছি বলছি বলছি ডিসচার্জ কবে করা যাবে কি না কী করতে হবে আমাকে ডিসচার্জ করতে গেলে ত আপনি সে যোগাযোগ আমি গিয়েছিলাম কেউ ছিল না বলে সময় ওই জন্য আপনার নম্বর নিয়ে হ্যাঁ আমি ওই জন্য হসপিটাল অথরিটিকে ওই জন্য ফোন করলাম বলছি আপনি যদি কিছু করতে পারেন তাহলে ডিসচার্জটা করে আমি বাড়ির পেশেন্ট থাকতে চাইছে না ওনাকে নিয়ে বাড়িতে চলে যেতে চাইছি হুম পেশেন্টটা থাকতে চাইছে না মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে আর আপনি যদি একে যদি বলেন ডাক্তারবাবুর তাহলে খুব ভালো হয় ঠিক আছে